কিছু বা জায়গার নাম হলো ফালাকাটা ধূপগুড়ি ময়নাগুড়ি আটসিমারা হেমন্তন কালচিনি গাড়োপাড়া মালবাজার শিলিগুড়ি কুচবিহার রাাজাভাতখা মানেশ্বর কুমারগ্রাম তুফানগঞ্জ জলপাইগুড়ি পূর্নিবাড়ি বাহান্নঘর দিনহাটা সীতাই দাওয়ানহাট বাামনহাট শিশুবাড়ি আলিপুর শিববাড়ি শিবকাটা ভোলার ডাবরি বঞ্চুকামারি পররপার পাতলা খাওয়া কাঁঠালবাাড়ি ম নিজবাড়ি শালকুমার চ্যাচাখাতা পানিয়ালগুড়ি বাইরাগুড়ি জয়ন্তী বক্সা বীরপাড়া বাবুরহাট হাতিপোতা খয়রাাবাড়ি সোনারপুর